আমি পুরুলিয়ার স্মার্ট বাজার থেকে একটি শনপাপড়ির প্যাকেট নিয়ে এসেছিলাম শনপাপড়িটির প্রভুজী কোম্পানির হওয়াই মনে হয়েছে বেশ ভালোই আমি সেইজন্য সেই শনপাপড়িটি তারিখ দেখে বাড়িতে নিয়ে আসি